পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের ঘোরার জায়গা আছে তো পর্যটকরা পশ্চিমবঙ্গে যে যে ঘোরার জায় জায়গা আছে অ্যাডভেঞ্চার মানে যা কিছু আছে বিনোদনমূলক যা কিছু আছে সব কিছু মিলিয়েই উপভোগ করে এমন কি যেগুলো ঘোরার জায়গা অবশ্যই সেখানে যেতে খরচও হয় ঘর ভাড়া যাতায়াত খরচ খাওয়া খরচ আর যেগুলো ট্যুরিস্ট স্পট সেগুলো তো খরচা একটু বেশি বিশেষ করে থাকার খরচ আর খাওয়ার খরচ খাওয়া দাওয়া সব কিছু এক্সট্রা এক্সট্রা নেয় এক্সট্রা এক্সট্রা ভাড়া নেয় এক্সট্রা এক্সট্রা টাকা নেয় তবে ফুল এনজয় করে পুরোপুরি উপভোগ করে